একবার বোলপুর থেকে সুন্দরবনে ঘুরতে গিয়েছি খুব পাখি দেখার শখ জঙ্গল দেখার পশু পাখি তো দেখারই সবারই একটা ইচ্ছা থাকে ভীষণ এ বার সুন্দরবনেই ঘুরতে গিয়েছি সেখানে পাখি শীতের সময় হ্যাঁ পাখি দেখব পাখি এইবার ফোটো তুলছি জঙ্গল দেখছি ফোটো তুলছি এইবার সামনে ক্যামেরা আছে সামনে হাতে ফোটো তুলছি তুলতে এ বার সামনে কাদা ছিল নদীর পাশে তো নদী নদীর সেই কাদায় এবার পড়ে গিয়েছি এই একটা স্মরণীয় ঘটনা হ্যাঁ তা সে ঠিক আছে এ মজাও লেগেছিল সুন্দরবন মানুষ ঘুরতে যায় খুব আনন্দ সবাই মিলে আমরা খুব আনন্দ করেছিলাম হুম তারপরে এ বার সেখান থেকে একবার হঠাৎ একদিন দেখি

আমাদের এ বার সেখান থেকেো ঘুরে তো অনেক দিন ওখানে প্রায় সপ্তাহখানেক থাকলাম থেকে সব দিকে ঘুরে জঙ্গল দেখে পাখির অনেক রকমের পাখির ছবি যা আমরা কখনো দেখিনি সেখানে অনেক পাখির ছবি তুলেছি এবং অনেক পাখির নামও জানি না হ্যাঁ কিন্তু দারুণ লেগেছিল তারপরে সেখান থেকে তো বাড়ি আসলাম বাড়ি এসে পরে এই শীতের সময় দেখি হঠাৎ একদিন পাখির ছাদে বাড়ির ছাদে যে এ রকম কত রকমের পাখি এসে মোটামুটি বসে তাদেরকে সুন্দর লাগে বেশ হ্যাঁ আর আমার বাড়ির যে জানলায় মানে কাচ দেওয়া তো এমন কাচ দেওয়া যে আমার সেই পাখি আমাদের যেন ঘুম ভাঙায় হ্যাঁ পাখি মানে আমরা ভোরে এমনি শুয়ে থাকি এমনি দেখি সেই ওই জানলার কাচে মানে দিনের বেলায় মানে পাখিদের কেউ যদি জানলায় বসে তাহলে ওই ছবিটা মানে পাখিদের যে ছবিটা দেখা যায় ওই জানলা এ বারে জানলায় দেখলে এসে পাখি মনে করে যে ভিতরে আরেকটা পাখি আছে সে ঠোঁট দিয়ে এমন আওয়াজ করে সে আমাদের ঘুম ভেঙে যায় শুধু একটা না অনেক মানে জানলা অনেক তো সেই জানলায় সব জানলায় এমন ভাবে ঠোঁটের বাড়ি দেবে তো সে বিরাট আওয়াজ হয় আওয়াজ সে আমাদের ঘুম ভেঙে যায় একদিন হঠাৎ বড় একটা প্যাঁচা একদিন রাত্রে দেখি সে আমাদের বাড়ির পাঁচিলে বসে আছে বড় প্যাঁচা হুম সেই লক্ষ্মী প্যাঁচা বলে না সেই প্যাঁচা খুব ভালো লাগল পাখিদের আর মজার ঘটনা যে আমরা যে ওই মানে ওই যে বড় প্যাঁচা হ্যাঁ ও এইবার এক মানে প্যাঁচা তো দিনের বেলায় বেরোলে তো এমনিতেই মানে কাক কাক দেখতে পেলেই তো তাড়া করে একদিন দেখি হঠাৎ কাক মানে সে তাড়া করেছে এ বার কী করবে সেই প্যাঁচাটা আর জায়গা পাচ্ছে না আমাদের ঘরের মধ্যে ঢুকে গিয়েছে সেই ছাদের চিলেকোঠার দিকে ঢুকে গিয়েছে ওই আমাদের স্মরণীয় ঘটনা